আমি কিছু দিন আগে একটি বই কিনেছিলাম যেটা হচ্ছে ভিডিও রেকর্ডের বই ভিডিও রেকর্ডের বইগুলো এরকমই হয় যে ভিডিও রেকর্ডিং দেখা যায় বুকের মধ্যে তো ওটা হচ্ছে অ্যাকচুয়েলি টেকনোলজির উপরে তৈরি করা হয় তো আমি সেটা নিয়েছিলাম প্রায় আমার দাম পড়েছিল পনেরোশো টাকা ওটার দাম লেখা ছিল ষোলোশো টাকা পনেরোশো টাকায় আমি পেয়ে গিয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছিল আমি বাড়িতে এসে যখন দেখি ওটার কোয়ালিটিটা আমার খুব ভালো লেগেছে যেই রকম আমাকে বলা হয়েছিল যে এটা তুমি থ্রি ডি পিকচারের মতন তুমি দেখতে পারবে বইটা পড়তে পারবে তো সেরকমই আমি দেখতে পাই এবং সেরকমই আমি পড়তে পাই তো এরকমই আমার ভালো লাগে আমার এরকম অনেক ধরনের বই কেনার ইচ্ছা আছে কারণ এই রকমের বইগুলো আমি খুব পছন্দ করি আমার বাচ্চারাও খুব পছন্দ করে তো সেই জন্য আমি এই ধরনের বই কিনি আমার বাচ্চাদের জন্যও কিছু নিই আমার গিফট কিছু দেওয়ার থাকলে তো আমি এরকমই বই কিনে গিফট করি তো এইভাবে হচ্ছে আমি সেই দিন কিনেছিলাম তো আমার খুব ভালো লেগেছে প্রোডাক্টটা সত্যিই খুব ভালো